পুরুলিয়া জেলায় প্রধানত স্বাস্থ্যসেবার সুবিধার জন্য বিভিন্ন হাসপাতাল ক্লিনিক ফার্মেসি ইউনিট হেলথ সেন্টার রয়েছে তারা স্থানীয় মানুষদের কাছে খুবই সহজে পৌঁছে যায় তাদেরকে নানাভাবে সাহায্য করে এবং অর্থও বেশি লাগে না এক্ষেত্রে কোভিড মহামারি চলাকালীন এরা প্রত্যেক সপ্তাহে স্থানীয় মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিয়েছে যে তারা ভ্যাকসিন নিয়েছে কিনা বা যদি কারোর করোনা হয়েছে তো তারা হোম কোয়ারেন্টিনে আছেন কিনা এভাবে তারা মানুষদেরকে নানাভাবে সাহায্য করেছে এরকমই কয়েকটি সংস্থা হচ্ছে রোটারি হাসপাতাল দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ সঞ্জীবনী নার্সিং হোম এরা করোনার সময়ে মানুষদেরকে নানাভাবে চিকিৎসা প্রদান করেছে নানান অসুবিধার মাধ্যমে নানান দুর্যোগের সময়েও তাদেরকে চিকিৎসা দিয়েছে তাদেরকে ফিরিয়ে পাঠায়নি